হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি করবো আপনাদের জন্য করবো না তো কাদের জন্য করবো বলুন আপনাদের জন্যেই তো আমরা রাত্রে শান্তিতে ঘুমোতে পারি এব আপনারা আপনারা আছেন বলেই তো আমরা ঠিক করে ঘুমতে পারছি আচ্ছা আমরা আর ক কমিটির অন্যান্য সদস্যদের সাথে আমি আলোচনা করে দেখি আমি আপনাদের জন্যে কিছু ব্যবস্থা করবো আপনি আপনি আপনি নিশ্চিন্তে থাকুন আমি ঠিক আপনার জন্যে কিছু ব্যবস্থা করবো রাখছি আচ্ছা